হ্যাঁ নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য টিপস একটাই আমি দেখব সেটাও আমি দেখেছি তো ওই বুদ্ধিটা খারাপ না একটা পাখি আছে গ্রামের দিকে সুন্দরবনে সুন্দরবনে বেড়াতে গেলেও সেটাও ওখানকার গ্রামের পরিবেশে দেখবেন মানে মাঠে চাষের ক্ষেতের পাশে ওখানে যে একটা কালো পাখি বলে তাইবলা হয় আমি ডাক পাখি যেটাকে আমরা বলি ডাক কু বলে ওই পাখিটাকে ওখানে বাচ্চাদেরকে দেখে বুঝেছি যে কআরও কাছ থেকে দেখতে গেলে ওখানেটা মোবাইলে একটা মিউজিক মানে পাখির মতো ভয়েস সেটাকে ওরা ছেড়ে দূরে লুকিয়ে রেখেছে শিয়ে রাখার জন্য দেখলাম পাখিটাও মানে অজান্তে সেও বুঝতে পারছে না যে সেটা তার তাদেরই প্রজাতির কোনো পাখির ভয়েস না মোবাইলের আওয়াজ এটা তারা বুঝতে পারছে না এ জন্য ওই ভয়েসটাকে যখন তারা শুনতে পাচ্ছে আস্তে আস্তে তারা ঠিক সেই কাজ মোবাইলের কাছে চলে আসছে এবং খুব কছ থেকেই সেটাকে দেখা যায় এমন হয় হাত ধের ধরা যাবে

এটাও একটা মানে উপায় যে পাখিকে কাছ থেকে দেখতে গেলে আপনাকে মোবাইলে দেখবেন একটা ভয়েস মতো মিউজিক মতো একটা গান বাজিয়ে দেখবেন যে পাখিটা একদম কাছেই চলে আসবে সেটা হলো ওই ডাক পাখি বলা হয় কাছ থেকে পর্যবেক্ষণ করার জন্য আর টিপস বলতে আপনি খাবার দেবেন শালিক পাখি যেটাকে বলা হয় মুড়ি এগুলো বাড়িতে দেখলে ছড়িয়ে দিলে সেটা খুব কাছেই চলে আসে খুব কাছ থেকে দেখা যায় শালিক পাখিটাকেও যারা খাওয়ার খায় আর ধান খেতের মানে ধান খোতের যেটা যেটা বলা হয় চড়ুই পাখি সেটা ধানের থেকে চাল খুটিয়ে তারা চাল খায় সেটাকে ধান ছড়িয়ে দিলেও দেখা যায় কাছে আছে আর বাবুই পাখি বলতে এখন তো একরকম খুবই বিরল একটি পাখি যা আগে খুব একটা টাইমে খুব দেখা যেত গ্রামের দিকে তাল গাছে ঝুলে বাসা করে মানে একদম গাছের পাতা দিয়ে বুননি করা খুব সুন্দর বাসা সেটা খুবই কম দেখা যায়ো গ্রামের দিকে গেলে এখনও ওটাকে দেখা যায় তাল গাছে খুব কম দুটো একটা জায়গায় দেখা যায় এটা সেটাও একদম গ্রাম্য পরিবেশে সুন্দরবনের দিকে এটা দেখা যায় গ্রাম্য পরিবেশের ভিতরে এটা দেখা যায়